বর্ধমান জেলার স্থানীয় শিল্প হল লৌহ ইস্পাত শিল্প একটি দুর্গাপুরের স্টিল প্লান্ট অপরটি কুলটি বার্নপুরের ইন্ডিয়ান আয়রন স্টিল কোম্পানি এছাড়াও দুর্গাপুরের একটি সংকর ইস্পাত কারখানা রয়েছে যার নাম অ্যালয় স্টিল প্লান্ট পশ্চিমবঙ্গের দুটি পশ্চিম বর্ধমানে অবস্থিত নানারকম কাঁচামাল এই রানিগঞ্জ অন্ডাল মেজিয়া ডিসেরগড় থেকে পাওয়া যায় প্রচুর পরিমাণে কয়লা সব জলের প্রয়োজনীয়তার ক্ষেত্রেও শিল্প কেন্দ্রগুলি প্রয়োজন পর্যাপ্ত জল দামোদর নদ বরাকর নদ থেকে পাওয়া যায় দুর্গাপুর মেজিয়া ডিসেরগড় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের সুবিধা আছে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার পশ্চিমাংশ যে ঘনবসতিপূর্ণ হওয়ায় এখানে সুলভ পরিমাণে দক্ষ শ্রমিক পাওয়া যাবে